পূর্ব বর্ধমান জেলার প্রধান সাংস্কৃতিক উৎসবগুলি হলো দীপাবলী হোলি বর্ধমান উৎসব বইমেলা গাজন ইত্যাদি বর্ধমান উৎসবে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেখানে হিন্দু মুসলমান একত্রে সেখানে সম্মিলিত হয় এবং সেই উৎসব একসঙ্গে তারা পালন করে আর হোলি বর্ধমানে বসন্ত উৎসব পালন হয় সেখানে একে অপরকে রঙ মাখিয়ে তারা হোলি উৎসব পালন করে সেখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ থাকে না তারা একে অপরের ভ্রাতৃত্বতাই বজায় রেখে হোলি উৎসব পালন করে দীপাবলী কালী পুজোর পর হয় দীপাবলী সেখানে প্রত্যেক হিন্দু মুসলিম সবার ঘরে নানা রকম আলোয় সেজে ওঠে দীপাবলীতে সবার ঘর আলোয় সেজে ওঠে শিবের গাজন চৈত্র মাসে নীল ষষ্ঠীর পর শিবের গাজন অনুষ্ঠিত হয় গ্রামে গঞ্জে শিবের গাজন অনুষ্ঠিত হয় সেখানে গ্রামের হিন্দু মুসলিম সবাই একত্রে সেই গাজনে সম্মিলিত হয় এই গাজন চলে চৈত্র বৈশাখ এই দুই মাস ধরে গাজন চলে গাজনে প্রচুর হিন্দু মুসলিম সন্ন্যাসী একে অপরের পরিপূরক হয়ে সেই গাজনে ও সেই গাজনের অনুষ্ঠানে নিজেদেরকে সম্মিলিত করে